আপনি কি কখনো নিজের থেকে বানানো রান্না করেছেন হ্যাঁ আমি নিজের থেকে কখনো বানানো রান্না করেছি একবার নয় আমি অনেকবারই করেছি আমি আমি মাছের ঝোলটা করতে খুবই ভালোবাসি এবং পছন্দ করি আমি আগে প্রথম বাজারে যাই বাজার থেকে ভালো টাটকা মাছ কিনে আনি সেই মাছটা এনে ঘরে নিয়ে এসে ভালো করে ধুয়ে কেটে ভালো করে একটা পাত্রে রেখে নুন এবং হলুদ মিশিয়ে দিই হলুদ নুনটা একটু ভালোভাবে মেখে যাওয়ার পর আমি গ্যাস জুড়ে ওভেন জুড়ে সেইটা তার উপরে কড়া দিয়ে কড়াটা একটু গরম হবার পর তেলটা দিলাম তেলটা একটু গরম হওয়ার পর তারপরে আমি সে পাত্রে থাকা মাছগুলো তার উপরে দিলাম মাছগুলো ঠিক মতো হয়ে যাওয়ার পর তারপরে আমি কিছু আলু কুটলাম আলু কুটি সেগুলোও মাছের মতো করে ওরকম ভালো করে ভাজলাম ভালো করে ভাজার পর আমি আবার তেল দিলাম তেল দিয়ে আদা রসুন পিঁয়াজ হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া ভালো করে গুলে সেটা একটা বান্নার মতো করলাম বান্না মালমশলা দিয়ে ভালোভাবে করলাম সেটা করার পর তারপরে আমি তায়ে মাছ দিলাম আলু দিলাম ভালো করে মাখালাম তারপর একটু হয়ে যাওয়ার পর আমি জল দিলাম জল দিয়ে সেটা ভালো করে একটু ফুটে যাওয়ার পর ভালো করে অনেকক্ষণ লাগবে ফুটতে সেটা ফুটে যাওয়ার পর আমি নিয়ে নিলাম তারপরে আমার হয়ে গেলো মাছের ঝোল এবং খাওয়ার উপযুক্ত